আমার সব সময় প্রিয় খেলা হলো ফুটবল খেলা ফুটবল খেলা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছে গীতা অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় এই ফুটবল খেলতে গেলে প্রচণ্ড কায়িক পরিশ্রম হয় আমার ভালো লাগে খুব আনন্দ পাই সবাই হই হুল্লোড় করি একসাথে খেলাধুলা করি